হ্যাঁ আমার শরীর সুস্থ রাখতে হবে ও আমার ঠান্ডা লাগানো চলবে না যাতে কোনোরকমে ঠান্ডা না লেগে গলা না ধরে যায় বা গলা গলা না বসে যায় গলা ধরে গেলে বা ঠান্ডা লেগে গেলে আমি কোনো রকমভাবে গান করতে গান করতে পারবো না ও কোনো জায়গাতে কোনো অনুষ্ঠান হলেও সেখানে গিয়েও গান গান করতে পারবো না ও ভোরের বেলাতে উঠে আমি হে গানের রেওয়া আমি গানের রেওয়াজ দোব ও গানের মধ্য দিয়ে নিজেকে সুস্থ রা সুস্থ রাখার সুস্থ রাখার কথা ভাববো ও সচলা স সচরাচর করার সচলাচল করার চেষ্টা চেষ্টা করবো চেষ্টা করবো ও কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে গিয়ে যেই গানটা করবো সেই গানটার মধ্য দিয়ে যেমন দর্শ দর্শকদের সেই গানটার মধ্য দিয়ে দর্শকদের যেন অনেক অ্যা অনেক আনন্দ বা মজা দিতে পারি যেমন আমাকে তারা আরও উৎসাহ করে ও আরও আমি বিভিন্ন জাগায় গান করতে পারি এইভাবেই আমি গানের প্রস্তুতি নেব